মাছ ধরার সাথে সম্পর্কিত পরিবেশগত সমস্যা যেমন পুকুরে মাছ পুকুরে সব নোংরা আবর্জনা খাবার সব কিছু জলে পুকুরের জলে সব ফেলে সেই কারণে জল হচ্ছে কি যে দূষিত হতে থাকে তারপরে জমিতে জমিতে নানারকম বিষ বিষ দেয়া হচ্ছে সেই জল সেই জল খালে ডোবাতে তারপরে পুকুরে যাচ্ছে সেইখান থেকে জলটা দূষিত হচ্ছে আগে এতো পোকামাকড় অতো বিষটিস দিতো না আগে জল ভালো ছিলো এখন জল দূষিত বেশিই হচ্ছে এখন সব জিনিসেই মানে পোকা লাগছে সেই কারণেই মানুষ ওষুধ ব্যবহার করছে সেই ওষুধ জল গিয়ে পুকুরে গিয়ে পড়ছে যার ফলে জল দূষিত হচ্ছে মাছের ক্যান্সার হচ্ছে মাছের নানা রকম রোগ হচ্ছে তারপরে কাপড় কাচা সে সাবানের জল যাচ্ছে তাপরে পায়খানা টায়খানা সবেই তো সব ফেলছে তারপরে ক যেমন বাজারে ডেনে জল যেয়ে পুকুরে পড়ছে খালে নদীতে কলকারখানার জল দূষিত যে পুকুরে পড়ছে সেই কারণেই জল নদীতে যেয়ে পড়ছে সেই কারণেই জল দূষিত হয়ে পড়ছে